হ্যালো হ্যাঁ কে ও হুম হুম হুম ও ও হুম হুম হুম উদ্বোধন কালকে আছে

ফাঁকা বলতে দাদা আমি তো কাজ করছি এক জায়গায় অবশ্য আবার আজকে এইটা হয়ে যাবে কাজের ইটা আমার আজকে শেষ হয়ে যাবে তো আপনি কালকে কখন মানে সকালে উদ্বোধন আছে না কখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সে তো করা আছে আমি এই লাইনে পাঁচ বছর ধরে আছি হ্যাঁ হ্যাঁ তো হুম সত্যি বলতে এখন তো দাদা আমি আটশো টাকা রেটে কাজ করি তো যখন নতুন দোকান বলছেন এবার আপনি বলেন আমি তো আটশো টাকা করে কাজ করি যেখানে করছি সেখানেও আমাকে আটশো টাকা করেই দিচ্ছে কম কম কত দেবেন বলেন হুম হুম তো আর ঠিক আছে দেখা যাবে তো কখন আসতে হবে ও কালকে না কি আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে